হ্যালো কে বলছেন হ্যাঁ ম্যাডাম বলুন এ বাবা কী হয়েছে এখন কেমন আছে সুস্থ আছে তো

আচ্ছা ডক্টর ডক্টর এনেছিলেন ডক্টর এনেছিলেন আমাকে আগে কেন ফোন করলেন না ডক্টর এনেছেন হ্যাঁ সে তো অবশ্যই কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না মেয়ের শরীর খারাপ তো প্রথমে আপনাদের জানানো উচিত ধরুন এখন কেমন আছে এখন মেয়ে কেমন আছে সুস্থ আছে কেমন আছে আপনি আগে বলুন ঠিক কী অসুবিধা হয়েছিলো কেমন আছেন সেরকম সিরিয়াস কিছু না তো আচ্ছা আচ্ছা তাহলে এখন এখন পুরোপুরি সুস্থ আছে তো মানে কোনো অসুবিধা এখন হচ্ছে না তো ওর আর কোথাও কোথাও কোথাও লাগে নি তো মানে কোথাও লাগে নি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই সে তো দেখিয়ে নেবো হুম সে তো অবশ্যই দেখিয়ে নেবো আর হচ্ছে আপনার কতক্ষণ আগে হয়েছে এরকম কতক্ষণ আগে মানে হয়েছে হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই তাহলে এখন ভয়ের কিছু নেই না সেরম আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি আপনি হ্যাঁ ঠিক আছে আপনি একটু তাহলে কিছুক্ষণের মতো ওনাকে একটু মানে বাচ্চাকে একটু বসিয়ে করে রাখুন ভালো করে দেখে আমি একটু বাইরে এসেছিলাম তো আমার এই কাজটা হচ্ছে কমপ্লিট করে আমি আধ ঘন্টার মধ্যে যাচ্ছি গিয়ে করে নিয়ে আসবো ততক্ষণ কাইন্ডলি একটু দেখে রাখবেন একটু ঠিকঠাকভাবে রাখুন আমি যতটা জলদি সম্ভব যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ আপনি একটু শুধু দেখে রাখুন হ্যাঁ ঠিক আছে তাহলে না না না ম্যাডাম আমি আমি খুব শীঘ্র আদ আধ ঘন্টার মধ্যে আসছি ম্যাডাম ঠিক আছে আমি আসছি আপনি ঠিক আছে একটু দেখে রাখবেন হ্যাঁ ঠিক আছে রাখছি রাখছি ম্যাডাম রাখছি এখন রাখছি আমি আসছি এক্ষুনি